স্যার আমি অন্যান্য কারণবশত আমার ঠিকানাটি আমি চেঞ্জ করতে চাই আপনার ওই ডেলিভারি বয়কে আমার নতুন ঠিকানাটা আপনি পাঠিয়ে দিন কারণ এই নির্দেশ মতো আমার এইখানে অসুবিধার জন্য আপনি ওইখানে ডেলিভারি বয়কে ওইখানেই পাঠিয়ে দিন ঠিকানাটা আমি আমনাকে ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দেবো